দিদি আসুন কী নেবেন কী অকেশানের জন্য আচ্ছা কী রঙ শাড়ির আড়াইশো না এইগুলোর অনেক দাম তো ওই জন্য কম হবে না একটু হবে না গো কারণ এগুলোর দাম অনেক তো ওই জন্য কম হবে না তুমি চুড়ি দেখো ঠিক আছে তুমি সব কিছু নাও তারপর দেখছি কমানো যায় কিনা তা আর কী কী নেবে বলো চুড়ি কানের আইলাইনার কাজল চুড়ির দাম এই চুড়িটা নিলে তিনশো টাকা আর ওইটা নিলে দেড়শো টাকার মধ্যে হয়ে যাবে এবার তুমি দেখো কোনটা নেবে তিনশো টাকারটাই ভালো ওটা সুন্দর দেখতেও কী রঙের কী রঙের নেবে লাল পিঙ্ক আচ্ছা কী কম্পানির নেবে ল্যাকমে আচ্ছা এটা নিলে দেড়শো টাকার মধ্যে হয়ে যাবে আইলাইনার কী কম্পানির ল্যাকমে আছে আচ্ছা ঠিক আছে ওটা একশো টাকা আর কী নেবে

আচ্ছা কী কালারের নেল পালিশ নেবে কতো দামের নেবেন দশ কুড়ি পঞ্চাশ টাকা আছে একশো টাকাও আছে কত দামেরটা বার করবো আচ্ছা ঠিক আছে কী কালার নেবে আর কিছু লাগবে না ক্লিপ আইলাইনার তাহলে তোমার সব মিলিয়ে নশো